পাখিরা নিজের বাসা নিজেরা তৈরি করে নেয় যেমন বাবুই পাখি খুব সুন্দর নিজেদের বাসা তৈরি করে মুখে করে কিছু কাগজ পাতা দড়ি উঠিয়ে নিয়ে গিয়ে নিজেদের বাসা নিজেরা তৈরি করে আর পাখিদের সুরক্ষার জন্য আরও আমরা অনেক কিছু করতে পারি ঘর বানিয়ে দিতে পারি তাতে কী ঝড় জলে ওরা ভেঙে যেতে পারে না বাসা ভেঙে গেলে ওদের বাচ্চা কাচ্চা ডিম ভেঙে যায় ওরা সুরক্ষিত পায় এই জিনিস আমরা করতেই পারি আর আমাদের বাড়িতে পায়রা আছে আমরা পায়রাদের জন্য ছোটো ছোটো হাঁড়ি দিয়ে রেখে দিই যাতে তারা এসে সেইখানে থাকতে পারে আমরা এইভাবে পালন করি আরও অনেক জায়গায় পার্কে আর ওইখানে পাখিদের জন্য নির্দিষ্ট বাসা করা থাকে তারা সেইখানে সুন্দরভাবে থাকে পাখিদের দেখতেও খুব ভালো লাগে পাখির অনেক কালার অনেক কালারের হয় আমরা যেসব পাখি দেখি সেগুলোও তাও অনেক বিলুপ্ত হয়ে যাচ্ছে যেমন চড়ুই পাখি আর দেখাই যায় না এই সব পর্যবেক্ষণ করা দরকার সবাইকেই পাখিরা আছে বলে অনেক পোকা মাকড় খেয়ে নেয় তাতে আমাদের পরিবেশে কোনো পরিবেশের লাভ হয় ফসলের পোকা মাকড়গুলো পাখিরা খেয়ে নেয় এজন্য ফসল সুরক্ষিত থাকে এর জন্য মানুষ তাদের জীবন অনেক ভালো করতে পারে পাখিদের আমরা যেসব ভুল করছি বড়ো বড়ো টাওয়ার লাগাচ্ছি এতে পাখিদের ওপর অনেক ক্ষতিকর প্রভাব পড়ছে এর জন্য অনেক পাখি মারাও যাচ্ছে এই জিনিসটা আমরা কন্ট্রোল করতে হবে